পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে সামাজিকতায় যেমন লক্ষ্মী পুজো পয়লা বৈশাখ জগন্নাথদেবের রথযাত্রা এমনকি দুর্গা পুজো সব থেকে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই পুজোগুলো আমরা লক্ষ্মী পুজো পয়লা বৈশাখ এগুলো আমরা বাড়িতেই করে করে থাকি সকাল থেকে আমরা উপোস থেকে বিভিন্ন মায়ের আরাধনার জন্য বিভিন্ন সামগ্রী যেমন ফলমূল বিভিন্ন কিছু আমরা কিনে থাকি এবং সারা দিন আমরা আলপনা দিয়ে ঘর সাজিয়ে মা লক্ষ্মীর পুজো দিয়ে থাকি এছাড়া আমরা যেমন পয়লা বৈশাখে পয়লা বৈশাখে আমাদের হালখাতা ব্যবসার জন্য খাতা করা হয় এমনকি স্বস্তিক চিহ্ন করা হয় তারপরে আমরা নতুন জামাকাপড় পরি সেদিন এটা আমাদের সংস্কৃতি এবং ওই সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখে এই পয়লা বৈশাখের দিন ছোট থেকে বড় সবাই আমরা নতুন জামাকাপড় পরে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও গান কোথাও আবার বিভিন্ন মেলা এই সব করে আমরা সারা দিন পালন করে থাকি এছাড়া আমাদের যেমন আষাঢ় মাসে রথের মেলা এই রথের মেলা আমরা জগন্নাথদেবের জগন্নাথদেবকে আমরা উদযাপন করে থাকি জগন্নাথ বলরাম সুভদ্রা এইভাবে আমরা এদেরকে সাজিয়ে সুন্দরভাবে রথ সাজিয়ে তাকে বিভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়ে আমরা রথ টানতে বেরোই এমনকি এছাড়াও আশেপাশে বিভিন্ন জায়গায় রথযাত্রা উদযাপন করা হয় এই রথযাত্রার জন্য বিভিন্ন জায়গায় মেলা বসে এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা একসঙ্গে মিলিত হই এই মেলায় এই মেলায় মিলিত হয়ে যেন একটা মিলনক্ষেত্র তৈরি হয় এছাড়া আমরা দুর্গা পুজোর সময়ও আমরা সকাল থেকে অষ্টমীর অঞ্জলি দিই এমনকি সবাই নতুন জামাকাপড় পরি এবং মায়ের বোধন হয় তারপরে মায়ের অঞ্জলি দেওয়া হয় এই সব আমরা করতে করতে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোই এই যে জনস্রোত এই জনস্রোত আমরা উপেক্ষা করে এগিয়ে চলি বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে এটা আমাদের ভীষণভাবে সাংস্কিতিক ঐতিহ্য বজায় রাখে